ভারতে যে আঠাশটি রাজ্য আছে আর আটটি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তা ভারতের এই আঠাশটি রাজ্যের মধ্যে আমার প্রিয় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গে আমার জন্ম আমার জন্মস্থান আমার মাতৃত্বের স্থান এইখানটা আমি কোনোদিনই ভুলতে পারব না যে কারণে আমি পশ্চিমবঙ্গকে খুব রেফার করি আর পশ্চিমবঙ্গে যে আমাদের শহর রয়েছে কলকাতা কলকাতা হচ্ছে অক্সফোর্ড বলা হয় প্রাসাদের দুর্গ মানে যে রাজ্য আছে সে রাজ্য থেকে আমাদের তমকা পেয়েছে যে কলকাতা হচ্ছে প্রাসাদের দুর্গ এই এত বড় বড় অট্টালিকা এত বড় বড় বিল্ডিং একমাত্র কলকাতাতেই আছে এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এমনকি ফরেনারও আসে এই প্রাসাদ নগর দেখার জন্য পাশাপাশি এখানে সাইন্সসিটি আমাদের কালী মন্দির আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির কালীঘাট এইগুলো তো রয়েছেই কলকাতাতে ফেমাস আর আমি যদি কোনোদিন ভ্রমণ করতে যাই তো আমি আমার রাজ্য পাশাপাশি আমাদের রাজ্যের লাগোয়া যে রাজ্যগুলো আছে যেমন আছে উড়িষ্যা আছে উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এগুলোর পাশাপাশি ঘুরতে চাইব কারণ আমাদের রাজ্যের লাগোয়া রাজ্য হচ্ছে যেমন উড়িষ্যাতে ফেমাস আমাদের হকি স্টেডিয়াম হয়েছে হকি স্টেডিয়ামটা খুব বড় মানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান করেছে আর উড়িষ্যাতে যে বড় বড় নদীগুলো আছে গুলো আছে সেগুলো দেখার একটা খুব ইচ্ছা সেখানকার পাহাড়গুলো দেখার ইচ্ছা আর পাশাপাশি ঝাড়খন্ডে ঝাড়খন্ডও ওখানে আদিবাসী এলাকা ওখানটাও গাছগাছালি একটা বনো বনসম্পত্তি সেটা দেখার আমারও সত্যিই খুবই ইচ্ছা সেই কারণে আমি আরও ওখানটা প্রেফার করব যে আমি যাতে করে আমি ট্রাভেল করতে পারি এবং ঘুরে আসতে পারি এবং আমার রাজ্য থেকে ওই রাজ্যগুলোকে আমি কম্পেয়ার করতে পারি তুলনা করতে পারি যে আমার রাজ্যে কোনগুলো খামতি আছে যেগুলো আমি দেখতে পাই না যেগুলো আমি অন্য রাজ্যে গেলে দেখতে পাই সেগুলো আমি আমার খামতিগুলো মেটানোর চেষ্টা করি এটুকুই আমার ভ্রমণের অভিজ্ঞতা